হ্যাঁ এটা কি পুলিশ স্টেশন বলছি যে আমার একটা কমপ্লেন লেখানোর ছিলো যে আমাকে কিছুদিন থেকে ফ্রড কল আসছে আর বলছে টাকা চাইছে না ছাড়া বলছে যে আমার টাকা চাইছে আর ব্ল্যাকমেল করছে বলছে আমি কিছু ভাইরাল করে দেবে এরকম মানে স্ক্যাম মানে স্ক্যামগুলো হয় ওই সব থেকে ফোন আসছে তো আপনার আপনার হেল্প চাইছি হুম আচ্ছা ঠিক আছে হ্যাঁ কি আচ্ছা বেশ তো ও ওই আচ্ছা আচ্ছা তো সেই জন্য আমি কলটা করলাম কারণ দু তিন দিন থেকে এরকম করছে তো আমি মনে করলাম যে কিছু হবে তাই আমি কল করলাম হুম ঠিক আছে হুম থ্যাংক ইউ